বলুন হ্যাঁ আছে

হ্যাঁ আছে আপনি যেমন নেবেন সেরকমই পাবে হ্যাঁ যদি বেশি দা বেশি দামি নেন তাহলে ভালো কোয়ালিটির পাবেন ওয়ারেন্টি হ্যাঁ আছে হ্যাঁ সারিয়ে দেবে এক বছরের ওয়ারেন্টি আছে যদি খারাপ হয় তাও আরেকটা নতুন দেওয়া হবে

হ্যাঁ আছে আপনি কাল সকালে চলে আসবেন হ্যাঁ কালকে সকালে চলে আসবেন